আমি পুরুলিয়ার ভ্যালু ষ্টোর থেকে একটি জামা কিনেছি জামাটি গ্রীষ্মকালে পরার জন্য খুবই উপযোগী খুবই আরামদায়ক এবং জামাটি খুবই হালকা আমার খুব পছন্দ হয়েছে